বলুন হুম বলুন

হুম বলুন কী বলছেন

হুম কবে থেকে ঠিক আছে কখন আসবেন বলুন

সে তো অবশ্যই

ও আসলে ওষুধ যে যা যেরকম ওষুধ সেইরম অনুযায়ী ডিসকাউন্ট আছে সব ওষুধ তো এক ডিসকাউন্ট নেই ট্যাবলেট ক্যাপ্সুল যেগুলো